পশ্চিমবাংলার সংস্কৃতিতে নাচ একটা গুরুত্বপূর্ণ অংশ তার মধ্যে প্রত্যেকটা গ্রামের নিজস্ব একটা আঞ্চলিক নাচ থেকে যায় সেই আঞ্চলিক নাচ আমাদের সংস্কৃতিতে প্রচুর পরিমাণে কাজে লাগে সেই আঞ্চলিক নাচ আমাদের নিজস্ব বিকাশ মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে এবং আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধশালী করে যেমন সাঁওতালদের টুসু নাচ ভাদু নাচ আঞ্চলিক হিসাবে এগুলো খুবই প্রযোজ্য তারপরে ছৌ নাচ পুরুলিয়ার এই সমস্তগুলো আমাদের অঞ্চলে অঞ্চলে যদি নিজস্বভাবে কোনো একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ তৈরি করে শেখানো যেতো বাচ্চাদের সেগুলো আমাদের মানুষকে আরও আনন্দদায়ক করে তুলত এবং আমাদের সংস্কৃতির যেসব বিলুপ্তপ্রায় দিকগুলো আছে সেইগুলো আরও উঠে আসত তার ফলে আমাদের বর্তমান পশ্চিমবাংলার যেসব কুটিরশিল্পর সঙ্গে শুরু করে যেসব সাংস্কৃতিক জিনিসগুলো নতুন করে পাওয়া যাচ্ছে সেগুলো আরও বিকাশ ঘটত এবং আমাদেরকে আরও বেশি আনন্দদায়ক করে তুলত যাতে আমরা আমাদের সংস্কৃতিটাকে পুরো পশ্চিমবাংলায় নয় পুরো ভারতে নয় পুরো বিশ্বের মধ্যে জাহির করতে পারতাম বা উপস্থাপন করতে পারতাম